হ্যাঁ আমি আগে কম্পিউটার চালাতেও জানতাম না এবং সাধারণত ছোটো মোবাইল শুধু ফোন আসা ফোন যাওয়া এগুলোই ব্যবহার করতাম যতো দিন যাচ্ছে দেশ উন্নত হচ্ছে বা অনেক কিছু বৈজ্ঞানিক জিনিসপত্র যন্ত্রপাতি চালনা হচ্ছে যেমন আগে বোতাম টেপা ফোন ছিলো এখন টাচ ফোন বেরিয়েছে স্ক্রিনে টাচ করে করে মানুষকে চালনা করতে হয় এই ফোন আমাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এর ফলে আমি এখন অফিসে গিয়েও অনেক কাজ করতে আমার সুবিধা হয় যার জন্য এখন কোথাও কিছু করতে হলে ফোনের মাধ্যমেই আমি সব কিছু করে দিতে পারি এটা আমাকে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে যার ফলে আমি এখন খুব সহজেই অফিসে গিয়েও কাজ করতে পারি আমি আমার কাজের জায়গাতেও অনেক ভালোভাবে এর সাহায্যে অনেক কাজ করতে পারি যেমন কাউকে মেল পাঠাতে হলে মেল পাঠাতে পারি ছবি ফটো পাঠাতে হলে ফটো পাঠাতে পারি বা কাউকে কিছু টাকা পাঠাতে হলে টাকা পাঠাতে পারি সব কিছুই আমি ফোনের মাধ্যমে করতে পারি এর ফলে আমার কাজের জায়গাতে গিয়েও সুবিধা হয়েছে কেউ কিছু বললে পরে আমি সেটা সঙ্গে সঙ্গে করে সাহায্য করতে পারি